বর্তমান বাজারে এখন তো অনেক কোম্পানি আছে বাইকের যেরকম হিরো আছে হোন্ডা আছে পালসার আছে বাজাজ আছে বুলেট আছে অনেক তো কোম্পানি আছে আর আমি তো অনেক ছোটোবেলা থেকে আমার হিরো হোন্ডা গাড়ি ছিলো পালসার ওটাই চালাই অনেক বয়স হয়ে গেছে গাড়ির কিন্তু আমি খুব গাড়িটিকে যত্ন করে রাখি প্রায় দু মাস এক মাস ছাড়া মোবিল চেঞ্জ করি গাড়িকে মোছামুছি করি গাড়িটাকে ধোয়া মোছা সব কিছু করে রাখি তাই আমার গাড়ি এখনও ভালো আছে আমি ওই জন্য এখন ওই গাড়িটাই ব্যবহার করি আর হচ্ছে এখন বর্তমান বাজারেতে অনেক নতুন নতুন তো বাইক এসছে কিন্তু আমার গাড়ি এখনও পর্যন্ত ভালোভাবে রাখি বলে ভালোভাবে ব্যবহার করি বলে এখনও পর্যন্ত ভালো আছে আর কি তাই জন্যে গাড়িটা আমি এখনও কাউকে দিই নি আর আমি তো অন্য কারোর গাড়ি ব্যবহার করি না আমি তো এই গাড়িটাতেই স্বচ্ছন্দ্য বোধ করি এটাতেো আমি ভালোভাবে চালাই আর লোকের গাড়িতে আমি খুব একটা ব্যবহার করি না তাই জন্যে বলতে পারবো না ঠিক এইটাই আমার কাছে ভালো গাড়ি এখন